আমরা যেহেতু গ্রামের মানুষ আমরা রান্না করার জন্য উনুন বাইরে ব্যবহার করে থাকি তাতে কালি উনুনের কালি থেকেও দূরে থাকা যায় আর রান্না করার সময় লঙ্কা চিরে তেলে দেওয়ার সময়ে সাবধানে রান্না করতে হয় যাতে তার দানা আমাদের শরীরে ছিটকে না আসে এবং যেহেতু বাইরে রান্না করা হয় সেজন্য রান্না করার সময় ঢাকনা দিয়ে রান্না করা যেতে পারে এবং রান্না করার সময় তেলতে নুন দিয়ে দিলে তাতে যেকোনো কিছু রান্না থেকে ছিটকে না যায়